আমার প্রিয় ছবিটি ছিল তারাময় রাত এই ছবিটি তুলেছিলাম রাতে ছবিটির মধ্যে যে তারাগুলো ছিল তারাগুলি অনেক উজ্জ্বলিত হচ্ছিল এই ছবিটি যারাই দেখেছে অনেক আকৃষ্ট হয়ে গেছে ছবিটির মধ্যে আলাদা একটা মানে ব্যাপার ছিল যেদিন মন খারাপের ব্যাপার থাকতো তখন ছবিটি দেখলে অনেক মনটা অনেক শান্তি হয়ে যেত এই ছবিটির মধ্যে তারাগুলো একটু মানে নীল নীলভাব ছিল যেটা দেখলে সবারই খুব ভালো লাগে